খরা বা চরম আবহাওয়ার সময় আমি লক্ষ করেছি যে আমার যে উদ্ভিদের বাগান রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ লাগানো রয়েছে তো তখন দেখতে পাই যখন খরা হয় তখন মাটি একদম শুকিয়ে খন্ড খন্ড হয়ে যায় গাছগুলো প্রায় মরণাপন্ন অবস্থা হয় তো তখন আমি প্রতিদিন জল দেওয়ার ব্যবস্থা করি এবং গোবর সার অর্থাৎ জৈব সার ব্যবহার করি তারপর আস্তে আস্তেই খরার সময় উদ্ভিদের আচরণ এর উন্নতি ঘটে এবং চরম আবহাওয়ার সময় দেখেছি উদ্ভিদের পাতা খসে পড়ছে ঠিকভাবে ফুল ফল হচ্ছে না তখন আমি গাছগুলিকে বিভিন্ন ধরনের ওষুদ দিয়ে জৈব সার বিশেষ করে আমি ব্যবহার করে থাকি কারণ উদ্ভিদের প্রয়োজন জল বায়ু মাটি এবং গোবর সার অর্থাৎ জৈব সার এই উপাদানগুলি ছাড়া একটি উদ্ভিদ কখনোই বৃদ্ধি পেতে পারে না তো উদ্ভিদের বৃদ্ধির জন্য বা উদ্ভিদের কাঠামোর উন্নতি ঘটানোর জন্য এই উপাদানগুলির খুবই প্রয়োজন একটি গাছ ভালো রাখতে গেলে এইগুলি অবশ্যই দরকার আমি এভাবেই গাছের যত্ন নিই এবং গাছের উন্নতি ঘটে